খেলাধুলা আমাদের মানুষকে অনেককেই উপকার করে কারণ সামাজিক দিক থেকে দেখা যায় অনেক ছেলেমেয়ে যারা খেলাধুলা করে ইস্টেট লেভেল ইন্টারন্যাশনাল লেভেল তারা সুযোগ সুবিধা পেয়েছে এবং সেখান থেকে তারা একটা সার্টিফিকেট পায় যেখানে খেলাধুলার জন্য কিছু চাকরির সংরক্ষণ থাকে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারে অনেকেই পেয়েছে আমাদের জঙ্গলমহলে অনেকেই দেখা গেছে তারা অনেকেই ডব্লুবি বা এনভিএফ চাকরি পেয়েছে